সারা দিনের এই ক্লান্ত জীবনে কাজ করার বাইরেও আমার যে শখগুলি আছে সেগুলির মধ্যে প্রথমেই যেটিকে বলতে হবে সেটি হল খেলাধুলো আমি ছোটবেলা থেকেই খেলতে খুবই ভালোবাসি ক্রিকেট হল আমার সব চাইতে প্রিয় খেলা এ ছাড়াও আমি ফুটবল ব্যাডমিনটন বাস্কেটবল এগুলো খেলতেও খুবই ভালোবাসি দ্বিতীয়ত আমি আমার সময়ে ফাঁকা সময়ে গান শুনতে খুবই ভালোবাসি আমার অনেক পছন্দের গায়ক রয়েছে প্রথমেই যার নাম নিতে হবে তিনি হলেন সবার প্রিয় সবার হৃদয়ে বাস করা অরিজিৎ সিং দ্বিতীয়ে আমার আরও একজন পছন্দের জুবিন নটিয়াল এবং বাংলা গানের কথায় আসলে সেখানে আমার সবার প্রথমের পছন্দে থাকবে শ্রেয়া ঘোষাল এরপর আমি রাতে ঘুমানোর সময় সানডে সাসপেন্স শুনতে খুবই পছন্দ করি এ ছাড়াও আমি আমার ফাঁকা সময়ে পড়তে ভালোবাসি আমার পড়ার জিনিসগুলির মধ্যে আছে পছন্দের অনেক বই কবিতা উপন্যাস ইত্যাদি ইত্যাদি এ ছাড়া আমি যখন দীর্ঘ সময়ের ছুটি পাই তখন আমি পছন্দ করি ঘুরতে যাওয়ার ভ্রমণ ভ্রমণ হল আমার পিপাসা আমি নতুন জায়গার অন্বেষণ করা